আমার প্রিয় মাছ হল চিংড়ি মাছ এই মাছটি আমি খেতে খুব ভালোবাসি এই মাছগুলি একটু বড় বড় হয় এবং এই মাছের ডগাটি ভেঙে বাকি পুরোটাই খেয়ে নিই এই মাছেতে কোনো কাঁটা থাকে না এই মাছটা আমার খুব প্রিয় এছাড়াও এই মাছটি অনেক সুস্বাদু হয় এবং মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য আমি এই মাছটি খুব ভালোবাসি এছাড়াও আমাদের এখানের লোকজন অনেক ধরনের মাছ খেতে ভালোবাসে যেমন গলদা চিংড়ি চিংড়ি সাইপিনাস ঘুসা মাছ পোনা মাছ তেলাপিয়া মাছ এবং অন্যান্য মাছ কারণ সাধারণত এই সা আমাদের দিকে এই ধরনের মাছই বেশি পাওয়া যায় তাছাড়াও বর্ষাকালে এই দিকে ইলিশ মাছও পাওয়া যায় সেই ইলিশ মাছ কে বিভিন্ন পরবের মতো করে সবাই খেয়ে থাকে এবং সেটাকে বলা হয় ইলিশ উৎসব হ্যাঁ সরষে দিয়ে রান্না করে এই ইলিশ মাছগুলো সবাই খেয়ে থাকে সেই জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কখন বর্ষাকাল আসবে এবং আমরা সবাই ইলিশ মাছ খেতে পারব